আমার এলাকায় কোন ফেসবুক খেলার ক্লাব নিয়ে আমি যখন গ্রামে আসি তখন গ্রামে আমাদের একটা স্পোর্ট খেলার ক্লাব আছে তাতে খেলাধুলা করার জন্য আমরা আমার বাচ্চাকে নিয়ে যাই সেখানটা বিভিন্ন রকম খেলাধুলা আমরা করি

সেই কেলাবে আমরা খেলার জন্য সব নাম দিই এবং বিভিন্ন খেলাকে স্পোর্ট বা আউট দরখাস্ত আছে এ খেলার বিভিন্ন সরঞ্জাম সেখানটায় সেই ক্লাবে আমরা খেলার ভিত্তিতে নাম দিই